আমার মতে ফ্যাশান ডিজাইনারদের অবশ্য আঁকতে এবং স্কেচ করতে জানতে হবে কারণ ফ্যাশান ডিজাইনারদের কাজই নতুন নতুন ফ্যাশান লাঞ্চ করা বা তৈরি করা নতুন ড্রেস নতুন ডিজাইনের কিছু তৈরি করা তো এই সব তৈরি করতে হলে তাদেরকে তো আগে ছবি এঁকে বা স্কেচ তৈরি করে সেটা আগে তৈরি করতে হবে তারপরে সেটা রেডি হবে তো ফ্যাশান ডিজাইনার যখন নতুন কোনো ড্রেস ডিজাইনাররা তখন ভাবে তো তখন সেটাকে তাদের স্কেচ তো করতেই হবে কারণ ড্রেসটার হাতার শর্ট হবে না লম্বা হবে কি জামাটার কতটা লং হবে কি কতটা শর্ট হবে বা জামাটার কালার কালারটা খুবই ইম্পর্টেন্ট কালার কেন সব কিছুই ইম্পর্টেন্ট এর মধ্যে তো তার মধ্যে কালারও একটা গুরুত্বপূর্ণ অংশ যে কোথায় কোন কালারটা দিলে কেমন লাগবে সেটাও একটা ব্যাপার তো সব কিছু স্কেচ তো একটা করা জরুরি স্কেচটা করা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে সেটা স্কেচ করবে ড্রেসটা যে এটা লং হবে কি শর্ট হবে তো তারপর সেটার হাতা যে সেটা হাতা কাটা হবে কী ফুল হাতা হবে কী থ্রিকটার হাতা হবে সেরকমভাবে তাকে একটা স্কেচ করতে হবে তারপর সেটার কালারটা কালার ঠিক করতে হবে তো ফ্যাশান ডিজাইনাররা যদি একটা ভালো আঁকতে বা স্কেচ করতে পারে তো সেটা তাদের জন্যই খুবই ভালো কারণ এটা ফ্যাশন ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ অংশ স্কেচ করা বা আঁকাটা তো যখন সেটা তারা ভাববে কোনো ফ্যাশান ডিজাইনের ভাববে যে এটা একটা ড্রেস এরকম এরকম হবে তো ভাবলে ভাবাতে তো কোনো কাজ হবে না সেটার একটা আঁকার একটা না করলে সেটা বুঝবে কী হবে যে এটা এমন হতে চলেছে বা এমন হবে তো সেটা আগেও জরুরি যে এটা স্কেচটা ওই জন্যে খুবই জরুরি যে স্কেচটা না করলে জামাটা কেমন হবে কী কালার হবে কেমন হাইট হবে এটা কোন দিকটা কেমন কোন দিকটা কেমন ডিজাইন হবে সেটা হবে স্কেচেই এটা হ্যাঁ এরপ হোয়াইট যে এখানে কোন কালারটা হবে এই সাইডে কোন কালার বা জামার হাতাটা কেমন হবে জামাটা লং হবে না জামা এটা এটা চুড়িদার করলে কেমন হবে না এই হবে তো এটা স্কেচের মাধ্যমেই এটা সম্ভব যে মনে মনে যে ভাবলে এটা এটা ভাবার কোনো কাজ নাই এখানেটা আঁকতে হবে সেটা জিনিস সেই জিনিসটা যে এটা কেমন লাগছে তখনই বোঝা যাবে এটা তো আমার মনে হয় ফ্যাশান ডিজাইনেরারদের অবশ্যই অবশ্যই আঁকতে এবং স্কেচ করতে জানতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট ফ্যাশান ডিজাইনেরারদের জন্য যে স্কেচ করাটা বা আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ফ্যাশন ডিজাইন নাও দিনছলে